হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ থাইরয়েডের ডক্টর তো আমাদের এখানে সোমবার আর শুক্রবার সপ্তাহে দু দিন বসেন আর সেহেতু আপনি কি কালকে আসতে পারবেন আচ্ছা নাহলে আপনাকে সোমবার আসতে হবে হ্যাঁ আগে আপনাকে আগের থেকেই নাম লেখাতে হবে সেটা আপনি ফোনের মাধ্যমেও নাম লিখিয়ে দিতে পারবেন সেই সিরিয়াল নাম্বার আপনাকে জানিয়ে দেওয়া হবে আর আপনার নাম্বার মানে কতক্ষণ সেই সিরিয়াল নাম্বার হিসাবে আপনি কতক্ষণ ডাক দেওয়া হবে সেটাও জানিয়ে দেওয়া হবে তাও মোটামোটি এক ঘন্টা আগে চলে আসবেন কারণ অনেকে অনেক সময় নাম লেখানোর পর হয়তো আসতে পারে না সেক্ষেত্রে আপনারটা আগেও হয়ে যেতে পারে আগের দিনই লেখাতে হবে হুঁ হুঁ আর ডক্টরের ভিজিট আপনার ফাইভ হান্ড্রেড আর যেটা ডাক্তার ওষুধ রেফার করবে সেটা তো আপনাকে নিতেই হবে এখান থেকে না না না ডক্টর দেখবে দেখে যেই টেস্ট লিখবে সেটাই আপনাকে করতে হবে এবার আপনি আগের থেকে কী করে বুঝবেন যে কী টেস্ট করতে হবে কী কো না করাতে হবে সেটা ডক্টর লিখে দেবে কী কী টেস্ট করাতে হবে আপনার আগে থেকে কিছু করার প্রয়োজন নেই আপনি কালকে শুক্রবার আজকে তো আর হবে না আপনি শু রবিবার ফোন করে নাম লিখিয়ে দিয়ে সোমবার আসবেন ডাক্তার দেখান আগে ঠিক আছে